আমার প্রিয় ঋতু হলো শীতকাল কারণ শীতকাল আমার এই জন্যই পছন্দ হয় কারণ এই সময়ে অনেক রকম ফেস্টিভ্যালস অনেক রকম মেলা বসে এবং আমরা ও মেলাগুলো আনন্দ করতে পারি এবং গা থে গা থেকে আমাদের ঘাম ঝরে না আমরা ঠিকঠাকভাবে পুরোভাবে নিজেরা থাকতে পারি এই সময়টুকু খুব পছন্দ হয়